আমার মতে এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তাই আগের যারা পেন্টিং বা ড্রয়িং করতেন যারা শিল্পী তাদের কিছুটা হলেও অসুবিধা হচ্ছেই বা তাদের তাদের জায়গা থেকে নিয়ে নিচ্ছে এই প্রযুক্তিগত পেন্টিংগুলো আগেকার শিল্পীরা তেল রঙ জল রঙ বা তুলি রঙ এসবের ব্যবহার করতেন কিন্তু আমার এখন অনেক রঙ ব্যবহার করা হয় যেইগুলো সহজে ওঠে না বা অনেকেই আজকাল থ্রি ডি পেন্টিংয়ের মতো অনেক উন্নত পেন্টিংও ইউস করছে বা রঙ ইউস করছে বা এখন অনেকে অ্যানিমেশনও পছন্দ করছে সবাই এখন অন্য ধরনের কৃত্তিম ছবি দেখতেই বেশি পছন্দ করছে যার ফলে আগেকার শিল্পীরা তাদের কাজের সবে সব কথায় যেন পিছিয়ে পড়ছেন